আমার এলাকার স্থানীয় স্কুলগুলোর মধ্যে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয় বছরের প্রথমদিকে যারা প্রথম প্রি প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শ্রেণিতে ভর্তি হবে তাদেরকে অবশ্যই তাদের বয়সের প্রমাণপত্র দেখাতে হবে বয়সের প্রমাণপত্র দেখিয়ে তাদেরকে প্রাথমিক পর্যায়ে ভর্তি হতে হবে যারা প্রাথমিক পর্যায়ের স্কুল সম্পন্ন করেছে তাদেরকে হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য সেই স্কুল থেকে টিকা নিতে হবে টিসি নিতে হবে এবং সেই টিসি নিয়ে তাদেরকে হাই স্কুলে গিয়ে জমা দিতে হবে এবং সেই সময়ে ভর্তির জন্য কিছু টাকা বিভিন্ন স্কুলে যেই পরিমাণের মূল্যের টাকা নির্ধারণ করা থাকে সেই টাকা তাদেরকে জমা দিতে হবে সেই টাকা জমা দিলেই তারা নতুনভাবে নতুন ক্লাসে পঠন পাঠন শুরু করতে পারবে এছাড়াও বেসরকারি স্কুলে যদি কেউ ভর্তি হতে চায় প্রাথমিক পর্যায়ে ভর্তি হতে গেলে তাকে একইভাবে বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ মূল্যের টাকা দিতে হবে সেই স্কুলে সরকারি স্কুলে যেমন টাকার পরিমাণটা কম কিন্তু বেসরকারি স্কুলে ভর্তি হতে গেলে টাকার পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে প্রতি নতুন ক্লাসে ওঠার জন্য তাদেরকে আলাদা আলাদা পরিমাণে টাকা দিতে হয়